হ্যাঁ আমি পশুদের যত্ন নিই কারণ আমি সবার প্রথমে এইটা বলতে চাই যে আমি প্রচণ্ড পশুপ্রেমিক মানুষ আমি পশুপাখি গাছপালা খুব ভালোবাসি আমার বাড়িতে দুটো কুকুর আছে দুটো বিড়াল আছে এবং একটি খরগোশও আছে বাড়ির সামনে একটি বাগান আছে খরগোশ বা বিড়ালগুলো বাগানে ঘোরাঘুরি করে আর কুকুরগুলো খুব একটা বাইরে যায় না বাড়িতেই থাকে তো আপনারা যদি যত্ন নেওয়ার কথা বলেন তাহলে একটা কথাই বলবো যে ওদেরকে সপ্তাহে একদিন করে স্নান করাই আর ওরা আমাদের বাড়িতে যা কিছুই রান্না হয় সেইগুলিই খায় আলাদাভাবে কিছু আমরা প্রোভাইড করি না তো আমাদের সাথে মিলেমিশে থাকে সারাদিন কেটে যায় স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য আমরা হেলদি কিছু খাবার দিই যেগুলো ওদের শরীরের জন্য উপকার সেরকম খাবার আমরা দিয়ে থাকি বিড়ালকে যেমন আমরা মাছ ভাত দিয়ে থাকি দুধটা সাধারণত দিই না কারণ দুধ ওদের হজমে খুব একটা সাহায্য হয় না তাই আমরা মাছ ভাত দিয়ে থাকি মাংস ভাতও দিয়ে থাকি আর কুকুরকে তো আমরা মাংস মাছ দুটোই দিয়ে থাকি আর খরগোশ সে তো আলু বা সবুজ শাক সবজির পাতা খেয়েই থাকে এর জন্য আলাদা করে কোন স্বাস্থ্যবিধি বজায় রাখার কোন প্রয়োজন হয় না যথেষ্ট শরীর যাতে ভালো থাকে সেরকম খাবার আমরা তাদেরকে দিই আমি এইভাবেই পশুদেরকে সাহায্য করি আর হ্যাঁ আমাকে কাছে সাহায্য পশুদেরকে সাহায্য করার জন্য আমার কাছে আলাদা কেউ থাকে না আমার মা ছাড়া তো আমি আমার মায়ের সাথেই থাকি এবং ওদের যত্ন নিই প্রতিদিন